হ্যাঁ আমাদের সম্পদের ঐতিহ্যবাহী কৃষিপদ্ধতি সম্পর্কে আমরা কিছু বলতে পারব যেমন আমাদের গ্রামে সব জিনিস চাষ করি মোটামুটিভাবে আমরা যে যে জিনিসগুলি যেটা যেটা প্রয়োজন সময় মতো সেটা সেটাই দিতে হয় জল থেকে শুরু করে যে যে জিনিসগুলিতে জলের প্রয়োজন তাকে জল দিতে হবে এবং আমাদের তো চাষের মধ্যে ধান কি পাট তো আলু এগুলোর মধ্যে কিছু পোকা ধরলে সেগুলোকে আমাদের স্প্রে করার প্রয়োজন হয় স্প্রে করতে হবে এবং সারের প্রয়োজন হলে সার দিতে হবে জৈব সার দিতে হবে এই সমস্ত জিনিসগুলোকে একে আমাদের নজরদারি করতে হবে যাতে কোনও পোকা তাগে ধ্বংস করতে না পারে সে দিক থেকে আমাদের নজর করতে হবে এ নিয়ে আমরা চাষ আবাদ করে থাকি